হ্যাঁ কে হ্যাঁ বলুন আচ্ছা তো আপনাকে মানে দেখানোর আগে প্রথমে আপনাকে আগে দাঁতের একটা ছবি করতে হবে এক্স রে তো ওটা আগে করানোর পর তারপর কিন্তু আমি ট্রিটমেন্ট করবো তো তার জন্য আপনাকে আজকে ধরুন যদি শনিবার হয় তাহলে আপনাকে মঙ্গলবারেই কিন্তু এক্স রে করাতে হবে আমাদের প্রতি মঙ্গল মঙ্গলবার আর শুক্রবার এই দুইদিন এক্স রে হয় এক্স রে রিপোর্ট দেখার পরে তারপরে তার দশ দিন বা পনেরো দিন পরে আমরা কিন্তু হয় যদি দাঁত তুলতে হয় তাহলে সেটাও বলে দেব আর যদি ওটা রিপেয়ারও করতে হয় উপর দিয়ে তাহলে সেটাও রিপেয়ারও করে দিতে পারবো তো আপনার তো প্রবলেমটা আমি ঠিক বুঝতে পারছি না এখন ফোনে তো সব বলা যায় না তো আপনার কন্ডিশানটা কিরকম মানে কোনো কিছু খেলে জ্বালা করছে না কি ব্যথা করছে কী এখন কী কন্ডিশানে রয়েছে কদিন ধরে চলছে আচ্ছা তাহলে আপনি এক কাজ করুন তো আপনি যেখানে এক্স রে করান আমাদের মঙ্গল যেটা বললাম যে এক্স রে যেদিন হয় তো আপনি আগে এক্স রে করান তারপর আপনার আগে দাঁতের কন্ডিশানটা আমাকে দেখতে হবে যে কীরকম মানে অবস্থায় রয়েছে যদি সেরকম বোঝা যায় যে তোলা হবে তাহলে কিন্তু আমরা দাঁত তুলবো নাহলে তার উপর দিয়ে রিপেয়ার করতে পারবো তো আপনি এক কাজ করুন কালকে এসে আমাদের এখানে এই এক্সরের জন্য নাম লেখাতে হয় টোটাল হয়ত একটা দিনে পঁচিশজনের বেশি আমরা তো দেখি না তো আপনাকে কালকে এসে কিন্তু নাম লিখিয়ে যেতে হবে হ্যাঁ কালকে শুধু নাম লেখানোর ডেট ওটা দশটা থেকে আপনাকে দশটা থেকে আপনাকে নাম লিখিয়ে যেতে হবে আমার যে কম্পাউন্ডার আছে সে আপনাকে একটা ডেট দিয়ে দেবে আপনাকে ওই ডেটে আসতে হবে আর কি এক্সরের জন্য একটা ডেট দেবে সেই ডেটেই এক্সরেটা হবে আপনার আমার চেম্বারটা হচ্ছে নিশা পুকুরের কাছে নিশা পুকুরের সামনে যে মন্দির রয়েছে সেই মন্দিরের ঠিক উল্টোদিকে হচ্ছে আমার চেম্বার হ্যাঁ দশটা থেকে দু ঘন্টা বারোটা অব্দি হ্যাঁ হ্যাঁ ওই ওই জায়গাতেই হবে তার ঠিক পাশেই আমাদের ল্যাব রয়েছে ওই ল্যাবেই আপনার এক্স রে হবে তো আপনি নাম লেখান আগে তারপরে কি কন্ডিশান এক্স রে করানো হবে তারপর যদি কন্ডিশান বোঝা যায় তাহলে আপনার ট্রিটমেন্ট শুরু হবে হ্যাঁ ফিজ আছে ধরুন এক একজনের দাঁত তোলার পেছনে আমরা পাঁচশো টাকা নিই আর এক্সরের দুশো টাকা আর যদি সেটা দাঁত না তোলা হয় যদি এটা রিপেয়ারিং হয় তাহলে একটু বেশি পড়ে যায় ধরুন হাজার টাকা হয়ে যেতে পারে কারণ ওখানে আমাদের ব্যাপার থাকে আলাদা ওগুলো ওপর দিয়ে প্রলেপ করতে হয় ওটায় তো আপনি দেখি কন্ডিশান কিরকম হয় আপনি এক্স রে করার জন্য আসুন এক্সরের খরচাই তো দুশো টাকা না সেদিন দেখবো না এক্স রে করানোর পরে আপনাকে মেডিসিন দেওয়া হবে তো মেডিসিন ট্রিটমেন্ট হবে তারপরে যদি আপনার ব্যথা না কমে বা তাও যদি ব্যথা হয়ে থাকে তবে আমরা দাঁতটা তুলবো আচ্ছা ঠিক আছে